একটা ছবি সুন্দর হলো কি না চিত্তাকর্ষক হলো কি না সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর করে শুধু ফটোগ্রাফার চল চাইলেই একটা সাধারণ ছবিকে অসাধারণ করে তুলতে পারেন না আবার কখনও কখনও একটা সাধারণ ছবিও ফটোগ্রাফারের দক্ষতায় বিশেষ হয়ে ওঠে আসুন দেখে নেওয়া যাক ফটোগ্রাফার কতটা দায়ী এবং অন্যান্য কী কী কারণে একটা ছবিকে প্রভাবিত করে একজন ফটোগ্রাফারের একটা ছবি সুন্দর করে তোলার ক্ষেত্রে অনেক বড়ো ভূমিকা থাকে তিনি আলো স্থান বিষয়বস্তু এবং মুহূর্ত এই সব কিছুকে ব্যবহার করে একটা সাধারণ ছবিকে বিশেষ করে তুলতে পারেন আলো ফটোগ্রাফারের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ফটোগ্রাফার জানেন কীভাবে আলো ব্যবহার করতে হয় কোথায় আলো পড়লে ছবিটা আরও সুন্দর হবে সকালের কোমল আলো বিকেলের সোনালি আলো কিংবা রাতের আধার আলোর ব্যবহার ছবিতে আলাদা একটা মাত্রা যোগ করে যে জায়গায় ছবি তোলা হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা সুন্দর স্থান ছবিকে আরও আকর্ষণীয় করে তোলে ফটোগ্রাফি জানেন কোথায় দাঁড়িয়ে ছবি তুললে ব্যাকগ্রাউন্ড আরও সুন্দর হবে ফটোগ্রাফ করার জন্য একটা ভালো বিষয় বেছে নেওয়া খুব দরকার বিষয়বস্তু যদি আকর্ষণীয় হয় তাহলে ছবিও সুন্দর হবে ফটোগ্রাফার জানেন কীভাবে বিষয়বস্তুকে আরও সুন্দরভাবে তুলে ধরতে হয় একটা বিশেষ মুহূর্তের ছবি তুলতে পারলে সেটা অনেক দিন পর্যন্ত মনে থাকে ফটোগ্রাফার জানেন কখন ছবি তুললে একটা বিশেষ মুহূর্তেও ক্যামেরাবন্দি করা যাবে ফটোগ্রাফার ছাড়া আরও কিছু কারণ আছে যা একটা ছবিকে প্রভাবিত করে ভালো ক্যামেরা এবং লেন্স ব্যবহার করলে ছবি আরও সুন্দর হয় তবে শুধু ভালো ক্যামেরা থাকলেই ভালো ছবি তোলা যায় না ক্যামেরা ব্যবহার করার কৌশলও জানতে হয় ছবি তোলার পর স্ট্রোকে এডিট করা খুব গুরুত্বপূর্ণ কালার ঠিক করা আলো ঠিক করা এগুলো ছবিকে আরও সুন্দর করে তো আলো এবং আবহাওয়াকে ছবি প্রভাবিত করে যেমন বৃষ্টির দিনেরা ছবি আলাদা একটা অনুভূতি যোগ করে ছবি দেখার সময় দর্শকের মনোভাব একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন দর্শক একটা ছবিকে কীভাবে দেখছেন তার উপরও ছবির সৌন্দর্য নির্ভর করে একজন ফটোগ্রাফারের কাজ শুধু ছবি তোলায় নয় বরং একটা সুন্দর ছবি তৈরি করা তাদের আলো সান বিষয়বস্তু এবং মুহূর্তের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হয় তবে শুধু ফটোগ্রাফার চাইলেই একটা ছবিকে সুন্দর করা যায় না অন্যান্য কারণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোট কথা একটা ছবি সুন্দর হলো ফটোগ্রাফার এবং অন্যান্য অনেক কারণে একটা মিশ্রণ ফটোগ্রাফার যেমন ছবিকে সুন্দর করার জন্য দায়ী তেমনই অন্যান্য কারণগুলো একটা ছবিকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে